স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপ ভারতীয় গ্রামীণ অর্থনীতিতে একটু যুগান্তকারী ব্যবস্থাপনা এর মাধ্যমে মহিলারা তাদের এর মাধ্যমে মহিলারা তাদের স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন এবং ক্ষুদ্র অতি অল্প সুদে তাদেরকে বিভিন্ন ঋণ প্রদান করে স্বনির্ভর করার চেষ্টা করা হচ্ছে এছাড়াও তাদেরকে আত্মনির্ভর করে তোলার জন্য বিভিন্নভাবে হাঁস মুরগী বিভিন্ন ধরনের পশুপালন এছাড়াও অন্যান্য কিছু কিছু ক্ষুদ্র কার্য প্রদানের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভর করার চেষ্টা করা হয়েছে এবং মহিলাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ভালো ভালো সুযোগ বলতে বিভিন্ন সেলাইয়ের কাজ বা তাদেরকে বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে আত্ম স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন ঋণ প্রদান করা হল বিভিন্ন ভালো উপায়ের মধ্যে কয়েকটি